বাংলার অনেকগুলি প্রিয় প্রবাদ বা বাগধারা রয়েছে এগুলি মানুষের দৈনদিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছে তাদের মধ্যে প্রবাদ বা বাগধারা হল অমাবস্যার চাঁদ অর্ধচন্দ্র দেওয়া অগাধ জলের মাছ অনুরোধে ঢেঁকি গেলা আকাশকুসুম ভাবা যে রাঁধে সে চুল বাধে এই বাগধারাগুলির মধ্যে রয়েছে তাদের কিছু উল্লেখযোগ্য প্রবাদ ও বাগধারা যন্ত্র নেই তার নাম নেই এটাও একটি প্রবাদ যদি কোন বিষয়ে আমরা মনোযোগ সহকারে না করে থাকি তাহলে তার মূল্য আমরা পাইনা বা মূল্যহীন হয়ে যায় যথাযথ পতিফলন হওয়া উচিত এটি একটি বাগধারা যা উচিত এবং যথাযথ পতিফলনের প্রয়োজনীয়তাকে বোঝায় ভালো লাগলে বলে দাও মন দুঃখিত হলে দেখাও না এটি একটি প্রবাদ যা ভালোবাসার বিষয়ে উপদেশ দেয় এবং মনের দুঃখ থেকে প্রদর্শন না করার পরামর্শ দেয় সেরকম আরো একটি প্রবাদ হল যে সময় থাকলে প্রিয়জনের কথা দেখতে হয় না এটিও একটি বাগধারা যা সময়ের মনের গুরুত্ব বোঝায় এবং প্রিয়জনের প্রতি সাহায্যের জন্য